আমি একটা গোপাল ভাঁড়ের বই পড়েছি ওইটাই হচ্ছে এক নম্বর গোপাল ভাঁড়েরই হাসির গল্প তো গোপাল ভাঁড়ের মাছির গল্প মাছি ময়রার দোকানের গল্প এখন গোপাল ভাঁড় একটা মিষ্টির দোকানে খেতে গেছে বলে ওর বাবা গেছে খেতে আর ছেলেটা আছে ছেলেটাকে বসিয়ে দিয়ে গেছে খেতে আর মি মিষ্টি বিক্রি করছে ছেলেটা ছেলেটা হচ্ছে হ্যাবলা ক্যাবলা ছেলেটা এখন ছেলেটার কাছে গোপাল ভাঁড় দেখতে পাচ্ছে ছেলেটা ক্যাবলা ছেলে চল ওখানে গিয়ে মিষ্টি খাই তো গোপাল ভাঁড় মিষ্টি খাচ্ছে কিনলো খেলো ফলে গোপাল ভাঁড়ের কাছে তখন পয়সা চেয়েছে তখন গোপাল ভাঁড় বলছে বলে যা তোর বাবাকে গিয়ে বল বল মাছি খেয়েছে মিষ্টি হ্যাঁ তো ওর বাবার কাছে গেছে বলে বাবা গোপাল ভাঁড় মাছি মিষ্টি খেয়েছে মাছি মিষ্টি খাচ্ছে বলে পয়সা দেবো না বলে গোপাল ভাঁড় মা এই মাছি বলে মিষ্টি খাচ্ছে তাই নে বাবাকে বল গিয়ে মাছি মিষ্টি খেয়েছে পয়সা দেবে না বলছে তো ওর বাবা বলছে বলে ও তো মাছি সবসময় মিষ্টি খায় তাহলে ও খাক গিয়ে না ও যত পারে খাউক মিষ্টি হ্যাঁ ও মাছি তো খায় তো ওর বাবা এসে দেখে কি মিষ্টি নেই বলে পয়সা কোথায় বলে কেন তুমি তো বললে মাছি মিষ্টি খায় তো ওর বাবা আবার ওই ছেলেটাকে দুমাদুম মারতে লেগে গেছে মারতে মারতে মিষ্টির হাঁড়ির ওই ইয়ের মধ্যে গামলার মধ্যে ওর মুখ পড়েছে ও আবার ওই মিষ্টিগুলোকে খেয়ে নিয়েছে হ্যাঁ